হ্যাঁ বল

হ্যাঁ আমি যাবো এক কাজ করিস তুই তুই তাড়াতাড়ি চলে আসিস আমি আর তুই এক সঙ্গে যাবো ওখানে যেতে গেলে সাদা কালো লাল পেরে সাদা কাপড় আর পুজোর হচ্ছে ফুল ফল মিষ্টি পাঁচ রকম মিষ্টি এই সব নিয়ে গুছিয়ে চলে আসবি হ্যাঁ দশ দিন নিরামিষ খেতে হবে যে দিনকে পুজো দিবি সে দিনকে আবার উপোস থাকতে হবে রাত্রিটা কালী পুজো রাত্রেই হয় হ্যাঁ সারা রাতই পুজো হবে সারা রাত থাকতে হয় খুব আনন্দ হয় ওখানে অনেক জায়গার মানুষ আসে হ্যাঁ হ্যাঁ খুব ভিড় হয় লাইন দিয়ে পুজো দেয় এখানে আবার মন্দিরের সামনে অনেক দোকান বসে ফুলের দোকান ফলের দোকান মিষ্টি খুব আনন্দ হয় না তুই ঠান্ডার জামা কাপড় পরে আসবি কোনো অসুবিদা নেই ওখানে প্যান্ডেল করা থাকে বড়ো প্যান্ডেল মায়ের এ হ্যাঁ গ্রাম থেকে আশেপাশের লোক অনেক দূর দূর থেকে লোক আসে হ্যাঁ আমি এক বছর পুজো দিয়েছি ওখানে হ্যাঁ আমি গিয়েছি আমি আমি গিয়েছি আগে একবার কোনো অসুবিধা হবে না তুই আয়